আমরা বাঙালি আমাদের তো বিনোদন থাকবেই বিনোদন ছাড়া বাঙালি বাঁচতে পারে না যেমন আমরা বই সিনেমা সবই দেখতে ভালোবাসি যাই যেন চলচ্চিত্র দেখার জন্য আমরা মাঝে সাঝেই সিনেমা চলে যাই বন্ধুদের সাথে বা বাড়ির লোকের সাথেও যাই আবার কেনাকাটা করতেও ভালোবাসি প্রত্যেক মাসেই তো আমাদের লে উৎসব লেগে থাকে যার জন্য আমরা এদিক ওদিক চলে যাই কেনাকাটা করার জন্য আর নতুন যাওয়া কাপড় কিনতে তোও বাঙালি ভালোইবাসে কাঁচরাপাড়া যাই শ্রীরামপুর যাই নানাারকম জামা কাপড় কিনি আমরাও যাই আমার আমাদের সাথে আমার দিদিবোনেরাও যাই বন্ধুদের সাথে যাই তারপর এভাবেই বন্ধুদের সাথেও আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যায় তারপর কোনো উৎসব অনুষ্ঠানেও বন্ধুদের সাথে দেখা হয় সিনেমা হলে গেলাম সেখানেও বন্ধুদের সাথে যাই বাইরে খাওয়া দাওয়া করতে যাই সবাই মিলেমিশে আমরা এক হয়ে মানে কেনাকাটা বা চলচ্চিত্র দেখা করতে পারে ভালোবাসি আর